আমরা যখন বাইরে যাই তখন আমাদের বাড়ির মালি মানে যে প্রতিদিন গাছে জল দিয়ে দেখাশোনা করে সেই ভালো করে গাছের এর গাছের মধ্যে ভালোভাবে জল দেয় যেমন নারকেলের ছোবড়া জলে ভিজিয়ে সেই জল গাছের গোড়ায় দিলে সূর্যের আলোতে সে জল শুষে নিতে পারে না আবার গাছের গোড়ার মধ্যে ভালোভাবে ইঁট ঘেরা করে রেখে দিলে গাছ ভালো থাকে আবার টবের পেছনে যে ফুটো থাকে সে ফুটো যদি কাপড় দিয়ে ভালোভাবে বন্ধ করা যায় তবে সেই টবের জল আল শুকিয়ে যায় না